হ্যাঁ খাবারের জন্য আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম একবার আমি কলকাতায় গেছিলাম তো সেখানে গিয়ে আমি কোনো বাঙালি হোটেল পাইনি বিভিন্ন ধরনের হোটেল পেয়েছিলাম এবার সেখানে খাবার আমার পছন্দ ছিল না তো সেই মতো অবস্থায় আমি সেখান থেকে পাঁচ কিলোমিটার রাস্তা গিয়ে তার পরে আমি আমার বাঙালি হোটেল পাই এবং সেখান থেকে খাবার খাই